বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম শিক্ষা দেয় যেমন হিন্দু ধর্মে ওরা ওনাদের ওদের বাচ্চাদের শেখায় যে ঠাকুর নমস্কার করা সন্ধ্যা দেওয়া সকালে ঠাকুর পুজো করা এবং মন্দিরে যেমন হিন্দু ধর্মের ছেলেরা মদ খায় গাজন গান মতো করে বা তাস খেলে বা হিন্দু ধর্মের নাচ গান এসব চলে বা মন্দিরে আড্ডা মারে সেই ক্ষেত্রে মুসলিম ধর্মের এগুলো চলে না মুসলিম ধর্মের ভালো কাজ করতে হয় পাঁচক্ত নামাজ পড়তে হয় এই শিক্ষা দেওয়া হয় নামাজ পড়ে শরীর ভালো থাকে ব্যায়ামেরও একটা কাজ হয় পাঁচবার রুজু করার সময় মুখ হাত ধোয়া হয় সেই ক্ষেত্রে স্বাস্থ ও ভালো থাকে কোনো নোংরা আবর্জনা মুখে থাকলে পাঁচবার রুজু করায় সেটা পরিষ্কার হয়ে যায় এবং এগুলো শেখানো হয় যে মসজিদ নামাজ পড়ার জায়গা সেখানে ভালো জায়গা সেখানে অন্য কিছু করা যাবে না তাস খেলা বা অন্য কোনো কিছু করা যাবে না বা নামাজ পড়লেও সেটা ভালো কাজ ভালোভাবে থাকতে হবে এই শিক্ষা দেয় মুসলিমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আলাদা আলাদাভাবে শিক্ষা দেওয়া হয়